হ্যাঁ আমি প্রায়ই ট্যুরে বের হই আর আমার প্রিয় পর্যটন গন্তব্যগুলি হলো সমুদ্র যে বেড়াতে ভালোবাসি না তা না তবে আমার বেশি ভালো লাগে পাহাড় কেননা পাহাড়ে গেলে আস্তে আস্তে করে যে পাহাড়ের উপরে ওঠার যে আনন্দ যে এতখানি বড়ো পাহাড় পারবো কি না আগে হয়তো ভয় হয় কিন্তু আস্তে আস্তে যখন উঠি তখন ভীষণ আনন্দ লাগে মজা লাগে বিশেষ করে বেশ অনেকজন মিলেই তো যাই আমরা বেড়াতে পাহাড়ে তো প্রচুর গাছ পাহাড়ের আর ওই যে নির্জন চুপচাপ একটা পাহাড় দাঁড়িয়ে আছে ওইটার যে অনুভব করা ওইটার যে আনন্দ বিভিন্ন রকমের পাখি দেখতে পাই ওই পাহাড়ে তারপরে অনেক অনেক পাহাড়ে গেছি যেখানে তার উপরে আবার মন্দির পেয়েছি সেখানে গিয়ে চুপচাপ বসে থাকা ভীষণ আনন্দ লাগে যেমন গেছি শুশুনিয়া পাহাড়ে গেছি সেখানটাও অনেকটাই অনেকটা কেনো পুরোটাই উঠে গেছিলাম ওপরে আবার নীচে এসে বনভোজন করেছি আমরা সেও এক আনন্দ পুরুলিয়ায় পাহাড়ে গেছি সেখানে তো ভীষণ আনন্দ সেখানে আবার পাহাড়ে ঝর্ণা পেয়েছি আর যেসব পাহাড়ে গিয়ে আবার ঝর্ণা পাই আরও বেশি ভালো লাগে আনন্দ লাগে দেখতে এই কারণে আমার পাহাড় যেতেই একটু বেশি পছন্দ লাগে তবে পাহাড়ে অনেকটাই কষ্ট ওঠার ওঠার কষ্ট কিন্তু উঠে গেলে যে কি আনন্দ সেটা যে না গেছে সে ছাড়া আর কেউ বুঝতে পারবে না আবার আস্তে আস্তে আস্তে আস্তে গাছ ধরে ধরে পাহাড় থেকে নীচে নামা সেও এক দারুণ আনন্দ এই কারণেই আমার বেশি পাহাড়ই ভালো লাগে